বর্তমানে উত্তরাধুনিক সময়ে এসেও মানুষ বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন আমার এলাকার মানুষজনও তার ব্যতিক্রম নয় আমাদের এখানেও বেশ কিছু কুসংস্কার লক্ষ করা যায় যেমন তার মধ্যে একটা হলো যে বিড়ালের পথ আটকানো অর্থাৎ যদি কেউ রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে যদি তার সামনে দিয়ে কোনো বিড়াল রাস্তা দিয়ে আড়াআড়িভাবে চলে যায় তো সেক্ষেত্রে এ সেই পথ দিয়ে যাওয়া সেই মানুষটি সেটাকে আর শুভ মনে করেন না এটা মনে করেন যে এ তার কোনো বিপদ হবে বা যে উদ্দেশ্যে যাচ্ছে সেটা সফল হবে না সেই উদ্দেশ্য এটা একটা আর একটা বলা যায় যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় আমার এলাকার মানুষজন তারা বিভিন্ন রকম খাবার দাবার খান না বা সেটা খাওয়া থেকে বিরত থাকেন অনেকে এরকমটা দেখা গেছে যে রান্না করা খাবার দাবারও তারা অনেক সময় ফেলে দেয় তো সেক্ষেত্রে এই রকম একটা কুসংস্কার এখনও আমার এলাকায় আছে আরও একটা কুসংস্কার দেখা যায় যে অনেকে এটা বিশেষভাবে বিশ্বাস করে থাকেন যে হাত দেখানো এবং হাতে তার ভাগ্য নির্ধারণ করা তা তারা তার হাতে লেখা আছে তার জীবনের বিভিন্ন রকম খারাপ দিক ভালো দিক সবগুলো নাকি লেখা আছে এবং সেই পরিমাণে বিভিন্ন সেই সুযোগটা নিয়ে অনেক মানুষ আছে তারা অসাধু উপায়ে বিভিন্ন রকম এমনি কম দামি পাথর কিনে আনেন বিভিন্ন রকম এনে তাদেরকে সেই পাথর দিয়ে তাদেরকে আংটি তৈরি করতে বলেন এবং সেগুলো পরিধান করতে বলেন বিনিময়ে কিছুই তো লাভ হয় না বরং সেখান থেকে কিছু পয়সা সেই সব মানুষদের চলে যায় এক্ষেত্রে সেই সব ধূর্ত লোকজনরাই লাভবান হয় তো এইরকম কুসংস্কার কম বেশি আমাদের এখানেও রয়েছে আরও খুঁজলে পাওয়া যাবে